হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ মোবাইল থেকে বলছি হ্যাঁ কোনো কি দরকার আছে কোনো মোবাইল বলুন তাহলে

ও

হ্যাঁ বুঝতে পারছি আপনি কম দামের মধ্যে একটু ভালো কোম্পানির ভালো ফোন কিনতে চাইছেন তাই তো হুম হুম হুম হুম হ্যাঁ কম রেঞ্জ দামি রেঞ্জ সব রেঞ্জেরই আছে কিন্তু আপনি তাও কতো রেঞ্জের মধ্যে চাইছেন একটু দামটা বলুন প্লিজ

হ্যাঁ আপনি যেটা বলছেন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ভালো কোম্পানির ভালো ফোন আছে ভালো টেকসইও পাবেন কিন্তু এবারে বলছি আপনার কি কোনো কোনো কোম্পানি ঠিক করা আছে না আমি বলব কোন কোম্পানিটা ভালো কোন ইয়েটা নিলে ভালো হবে এবারে শুনুন আপনাকে যেটা বলছি আপনি যদি দশ বারো হাজার টাকার মধ্যে নেন তেমন কিছু ভালো হবে না কিন্তু আর এক দুহাজার টাকা যদি আপনি বাড়ান তো ভালো কোম্পানির ফোন পাবেন দেখুন আপনি দশ বারোর মধ্যে বলছেন তাহলে সেখানের মধ্যে পাবেন আইটেল ইনফিনিক্স এই সব কোম্পানিগুলো পাবেন কিন্তু আপনি যদি আর এক দুহাজার টাকা বাড়িয়ে দেন না তাহলে আপনার রিয়েলমি নামী দামি কোম্পানি পাবেন রিয়েলমি ভিভো এই সব কোম্পানিগুলি ভালো ভালো কোম্পানি তুমি পাবে এবারে হ্যাঁ কী বলছেন রিয়েলমির এবারে শুনুন আপনাকে যেটা বলছি রিয়েলমি এবারে অনেক কিছুই আছে এবারে আপনি যেহেতু আমাদের রেগুলার কাস্টমার সেহেতু আপনাকে কিছু কমে দিতে পারি যেহেতু আপনি পনেরো হাজার টাকা সেটে তোমাকে তেরোয় দিতে পারি একটু এবারে ভেবে দেখবেন যেহেতু আপনি রেগুলার কাস্টমার একটু ভেবে দেখুন আপনাকে আপনার ক্ষেত্রে এই অফারটা আছে অন্য কারো ক্ষেত্রে দিই না দেখুন এবারে হ্যাঁ আমি বলছি শুনুন রিয়েলমির থেকে ভিভো সেটটা ভালো এবারে ভিভোটা নিলে ভালো হবে দেখুন তুমি দশের মধ্যে যেটা নেবে বলছেন ভিভো ওয়াই পি এফ জি সেটা আপনার ভালো হবে না কিন্তু ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানটা যদি আপনি নেন তো সেটা ওই আপনার পনেরো হাজারের মধ্যে আপনাকে তেরোয় কিন্তু দিয়ে দিতে পারব ওই কোম্পানিটা খুবই কোম্পানি চৌষট্টি খুবই ভালো কোয়ালিটি ভালোই পাবেন হ্যাঁ হ্যাঁ এবারে শুনুন এবারে ফোনে তো ঠিক মতো কথা হবে না না আপনি যদি আমাদের দোকানে এসে এক দিন ভালোভাবে কথা বলতেন এতে আপনি বেছে নিতেন কোনটা আপনার দরকার তাহলে খুবই ভালো হতো আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন খোলা থাকবে না অবশ্যই খোলা থাকে আসতে পারেন হুম হুম ঠিক আছে তাহলে আসবেন ফোন করে আসবেন হ্যাঁ তাহলে একটু সুবিধা হতো আর কি হুম হুম হুম দোকানেও কাস্টমার আছে আমাদের অনেক ঠিক আছে এখন রাখছি